আমার কাছে যে জিনিসটা আছে সেটা হল মোবাইল ফোন ফোনটা খুবই ভালো বা আমাদের খুব উপকারে লাগে যেমন কেও কোথাও বেড়াতে গেলে সে যখন কখন পৌঁছবে তা জানতে পারি বা কে বাড়িতে কতক্ষণে ফিরবে বা কত দেরি হবে তা আমরা ফোনের মাধ্যমে জানতে পারি বা কোন জায়গায় যেতে হলে ফোনের মাধ্যমে রাস্তা চিনে যেতে পারি প্রাকিতিক দুর্যোগ হওয়ার আশঙ্কা থাকলেও ফোনের মাধ্যমে আগে থেকেই জানতে পারি এই জন্য মোবাইল ফোন খুব ভালো হয়ে থাকে